বাঁকুড়া জেলায় যেমন পাহাড় বিখ্যাত তো সে কারণে কী পাহাড়ি এলাকাতে প্রচুর অর্থনৈতিক উন্নয়ন পরিকাঠামো সামাজিক পরিবর্তন কিন্তু বাসিন্দাদের উপরে প্রভাব পড়ে যেমন অনেকেই অনেক মানুষেরা নিজের হাতের তৈরি সব কিছু মাটি দিয়ে মাটির পুতুল বানিয়ে তাতে বিভিন্ন রকমের ছবি এঁকে কালার করে যেমন মানে বিক্রি করে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা অর্থনীতি কিন্তু অবদান হয় মানে অর্থনৈতিক পরিবর্তন কিন্তু অনেকটাই হয় কারণ ওখানকার মানুষেরা এই সবগুলোকে কী করে তাদের পেশা হিসাবে কিন্তু তারা ব্যবহার করে এবং পেশাতে তারা কিন্তু বালুচরি শাড়ি বানায় তারপর পাথর দিয়ে বিভিন্ন ধরনের খোদাই করা জিনিস মানে মানুষে পর্যটকেরা যে বেড়াতে আসে বেড়াতে এসে কী তাদের মন ছুঁয়ে যায় সেই পাথর দিয়ে বানানো সেই জিনিসগুলো তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি বিভিন্ন ধরনের ব্যাগ বা বাঁশের তৈরি সমস্ত কিছু টুপি আছে তার পরে আসবাবপত্র রয়েছে বসবার মাচা রয়েছে তো সেক্ষেত্রে কী বাঁকুড়া জেলাতে কিন্তু এসবগুলোর কিন্তু প্রচুরই উন্নতি আছে এবং উন্নয়নও রয়েছে আর সেই ক্ষেত্রে মানুষরা কিন্তু ওগুলো বানিয়ে কিন্তু অনেকটা অর্থনীতি দিক থেকে তারা কিন্তু সুযোগ সুবিধা পায় এবং মানুষের জীবনকে কী করে প্রবাহিত কিন্তু করে তো সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষ যেমন জীবনকে তারা সত্যই এই সব করে নিয়ে বেছে নিয়েছে বসবাসকারী হয়ে এই সব অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা সামাজিক পরিবর্তনও কিন্তু করেছে